হুম রায়চক আর লুচি কেন এটা একসাথেই খেতে হয় তো এটা তো সবাইকে দিয়ে আসছি ঠিক আছে অনেক বছর ধরে হ্যাঁ কেন এটা তো অনেক বছর ধরে এটা এই নিয়মটা চালু হয়েছে ঠিক আছে সবাইকে এটা দিয়ে আসছে এবার আপনি দেখুন কী করবেন হ্যাঁ সেটা না না না এরকম নিয়ম তো নেই এরকম নিয়ম নেই যেরকম নিয়ম আমরা বহুত বছর দিয়ে করে আসছি সেই সেরকমভাবেই তো আমাদের চলতে হবে এবার আপনি বুঝুন আমাদের কিচ্ছু করার নেই ঠিক আছে কী করবো কিচ্ছু করার নেই এটা অনেক বহুত বছর ধরে করে আসছি সেটাই তো আমাদের করতেই হবে এবারে আপনি যেটা বলছেন সেরকম হিসাবে চললে তো হবে না কেন আপনি কি না না এসব বোল এসব কাউকে বলে না না এসব কাউকে বলে না আর আপনি কেন জিজ্ঞাসা করে হোটেলটা বুক করেননি হ্যাঁ সবই আছে কিন্তু এটাই নিয়ম এটা দেওয়ার নিয়ম তো না না না না অন্য খাওয়ার দেওয়ার নিয়ম নেই তো আমি দিতে পারবো না এবার আপনি কী করবেন করুন আমি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে